আমি যেহেতু শহরে থাকি তাই জেলেদের বিষয়ে বেশি কিছু জানা নেই তবুও যেটা জানা আছে জেলে গোষ্ঠী বা জাতি সম্বন্ধে তারা নানান ধরনের সম্প্রদায় হয় যেমন পাটুনি বাগদি মালো চুনিরি ইত্যাদি এরা নানান জায়গায় বসবাস করে তবে আমরা যখন গ্রামের বাড়িতে বেড়াতে যাই সেখানে গিয়ে দেখি একদল জেলে গোষ্ঠী সম্প্রদায়ও সেখানে বাস করে তারা নানান ধরনের মাছ ধরে এবং তারা একটা উৎসবও করে সেই উৎসবে আমিও যোগদান করেছি তাদের উৎসবে নানান ধরনের গান বাজনা খাওয়া দাওয়া হয় আমার খুব ভালো লেগেছে আমার দেখতে আবারও ইচ্ছা করে